কৃষির জন্য জলের উৎস মূলত বৃষ্টি কিন্তু বৃষ্টি প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় বিভিন্ন জায়গায় আমার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সেচ ব্যবস্থার প্রবর্তন হয়েছে তো সেচ ব্যবস্থাগুলো দিয়ে যে কৃষির কাজটা করা হয় সেখানে অনেক বাধা বিপত্তি তৈরি হয়েছে আর অবিচ্ছিন্ন জল সরবরাহের কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেওয়া হয়েছে বলে তো আমাদের খুব একটা জানা নেই কিন্তু আমরা জানি যে সেচ ব্যবস্থা এখানে জমিগুলোতে সেচ ব্যবস্থা নেই সেচ করা হয়না অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলা অঞ্চলের কথা বলছি আমি তো আরও একটা সব থেকে বড় কথা যে কৃষির কৃষির কনসেপ্টটা কৃষির যে ধারণা উৎপাদনের জন্য কৃষির যে ধারণা সেই ধারণাটা মূলে তো আঘাত করা হয়েছে এটা আপনারা আমরা সকলেই জানি যেখানে কৃষিটা আজকের দিনে কৃষকের হাতে নেই কৃষিজ কৃষির জমির মালিকানাও কৃষির হাতে কৃষকের হাতে নেই সম্পূর্ণ কর্পোরেট নিয়ন্ত্রিত কৃষি ব্যবস্থা যেই কৃষি ব্যবস্থাতে একটা যান্ত্রিকতাই মূল কথা যেখানে কৃষকের মানে জীবনের প্রায় শেষ লেশ বলা তৈরি হয়ে গেছে বলা যেতে পারে সেইজন্য আজকের দিনে কৃষির প্রতি মানুষের অর্থাৎ কৃষিজীবী মানুষের যে উৎসাহটা ছিল সেই উৎসাহটা প্রায় নেই বললেই চলে সরকারের তিনটে নতুন কৃষি আইন আমাদের জাতীয় স্তরে যেই কৃষি আইন সেই কৃষি আইনই এর জন্য দায়ী এবং আগামীদিনে কৃষির এই দুরবস্থা কাটিয়ে উঠতে গেলে আমাদের সকলকেই এই অঞ্চলের মানুষ সমেত সমগ্র ভারতবর্ষের মানুষকেই ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে আগামীদিনে কৃষি শুধু নয় কৃষির ক্ষেত্রে অপরিহার্য যেটা অর্থাৎ সেচ সেচ ব্যবস্থার মানে প্রয়োজনীয় পাকাপাকি ব্যবস্থাটা যেন হয় আমরা আগামী সেইদিনের অপেক্ষায় থাকলাম